বয়স্করা হ্যাঁ এই ধরনের খেলা পছন্দ করে হ্যাঁ লুডো খেলতে তারা ভালোবাসে দাবা খেলতে ভালোবাসে সকালে মর্নিং ওয়াক করতেও তারা সবাই মিলে ভালোবাসে আর তার সাথে বাচ্চাদেরও ভালোবাসে বাচ্চারা স্কুলে তারা লং জাম্প হাই জাম্প বল ছোঁড়া দৌড় তাছাড়া কানামাছি দাড়িয়াবান্ধা হ্যাঁ করলে পরে তারা ভা সবই ভালো থাকে হ্যাঁ শরীর ভালো থাকে এবং মনও ভালো থাকে এবং তাদের পড়াশোনার এনার্জি বাড়ে তাদের এদিকে বয়স্কদের হ্যাঁ লুডো খেলা দাবা খেলা এই যে নানারকম খেলার মধ্যে থাকলে পর তাদেরও মন মেজাজ ভালো থাকে এবং তারা তাদের জীবনে এটা সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে